হ্যাঁ আমার বাড়ির পাশেই একটি লাইব্রেরি আছে সাধারণত আমি গোয়েন্দার গল্প পড়াই বেশি পছন্দ করি ও ভালোবাসি কিন্তু আমি একবার পথের পাঁচালি উপন্যাসটি পড়েছিলাম এবং আমার সেটি খুবই ভালো লেগেছিলো শেষের দিকে আমি পড়তে পড়তে চোখে জলই চলে এসেছিলো আমার খুবই সুন্দর একটি গল্প বা উপন্যাস আমরা বলতে পারি এই গল্পটা পড়ার পর আমি ইউটিউবে গিয়ে সিনেমাটাও দেখি পথের পাঁচালি গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গ্রাম বাংলায় দুই ভাই বোনের চরিত্র যেমন অপু ও দুর্গা এই দুজনকে নিয়েই এই উপন্যাসটা লেখা হয়েছিলো অপু দুর্গাকে বলেছিলো যে দিদি একদিন আমাকে ট্রেন দেখাবি কিন্তু তারপরেই দুর্গার জ্বর হয় এবং সে সেই জ্বরেই মারা যায় তারপর তার পরিবার শোকে ডুবে যায় এবং তার ভাই অপুকে দুর্গা সারা জীবনের মতো একা করে চলে যায় এরপর দুর্গার পরিবার তাদের সুখ দুঃখের সকল স্মৃতি পেছনে ফেলে চিরকালের মতো ট্রেনে করে নিশ্চিন্দপুর গ্রাম ছেড়ে চলে যায় এই গল্পটিকে সিনেমার রূপ দিয়েছিলেন সত্যজিৎ রায় এবং খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন গল্পটাকে প্রত্যেকটা চরিত্রে অভিনয় যারা করেছিলেন তারাও খুব সুন্দর করেছেন এই গল্পটি তাই আমার কাছে সত্যি খুব প্রিয় এবং আমি যখনই সময় পাই গল্পটি দেখার চেষ্টা করি এবং গল্পটি এত সুন্দর করে যে লেখা হয়েছিলো তার জন্য আমি বিভূতিভূষণ বন্ধোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই